পশুপালনের পাশাপাশি আমরা যেমন মাংস ডিম দুধ পশম তার সঙ্গে আমরা জৈব সারও পাই প্রত্যেক প্রাণীর মলত্যাগ থেকে আমরা জৈব সার তৈরি করে গাছের গোড়ায় যদি দি তাহলে গাছের ফলন ভালো হয় যে ফলনটা হবে সেটা পুষ্টিকর হবে স্বাস্থ্যকর হবে সুস্বাস্থ্য সুস্বাদু হবে দৈনন্দিন জীবনে জৈব সারের চাহিদা বেড়েছে প্রত্যেক মানুষ এখন জৈব সার প্রয়োগ করে অধিক ফলন ফলাতে চাইছেন তার দ্বারা ওনার অর্থ উপার্জনেও সুযোগ হচ্ছে সাথে সাথে সামাজিক সাথে সাথে পারিপার্শ্বিক পরিবেশগতভাবে ব্যালেন্স ইকোব্যালেন্স ঠিক থাকছে দূষণ হচ্ছে না আদার্স সার প্রয়োগ করলে গাছের ফলন কমে মানুষ সুস্বাস্থ্য অস্বাস্থ্যকর হয়ে যান